হ্যাঁ হ্যালো দা এই দুদিন হলো শরীর খারাপ ছিল ওই জন্য একটু প্র খুব প্রচণ্ড শরীর খারাপ ওই জন্য দু দিন আস বুঝতে পারছি দাদা কিন্তু কী করব বলুন খুব প্রচো প্রচণ্ড শরীর খারাপ উ বিছানা পিছানা থেকে উঠতে পারছি না ওই জন্য ছুটিটা হয়েছে দাদা একটু ম্যানেজ করুন বেশি দিন না দু তিন দিন পরেই আমি জয়েন করব দা হ্যাঁ বুঝতে পারছি ঠিক আছে আমি যত সম্ভব তাড়াতাড়ি শরীরটা ঠিক হলেই আমি জয়েন করার চেষ্টা করছি ঠিক আছে বুঝলেন হ্যাঁ গোডাউনের গোডাউনের সাইডেই আছে দেখুন নিচের সাইডেই আছে একটু একটু দেখলেই দ্যাখ দেখতে পেয়ে যাবেন বেশি বেশি ভেতরে রাখা নেই হুম হুম হুম হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি যত সম্ভব তাড়াতাড়িই চেষ্টা করছিলাম হুম হুম হুম ঠিক আছে